হ্যাঁ আমি কল্যাণ সম্পর্কে রাজনৈতিক ও সংবাদে আগ্রহী বটেই আমি কারেন্ট অ্যাফেয়ার্স তো নিউজ দেখি কারণ আমার কারেন্ট অ্যাফেয়ার্স আমার কোনো এগজ্যাম বা চাকরির পরীক্ষার জন্য আমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখি তো প্রতিনিয়ত আমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখি এবং আমার দেখে আমার খুব প্রয়োজনও মনে হয় আর দেখা দরকার শুধু মানে আর কি এমনি দেখা তা না আমার পরীক্ষার প্রিপারেশনের জন্য আমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখি ধরো খবরে দেখে আমার মতামত বলতে খুব ভালো লাগে এইসব খবর দেখতে খুব ভালো লাগে বলতে খবর তো আপনি দেখেন খবর আপনি যখন দেখবেন আপনার কোনো খারাপ কিছু হয়েছে কোনো খা ঘটনা অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হয়েছে এইসবই বেশি আপনি খবর পাবেন কেউ মারা গিয়েছে কেউ গুলি করে দিয়েছে কেউ ধর্ষণ করেছে তো এই সবই আর কি খবরে দেয় খবরের খবর মানে তো আপনার এগুলোই যে দুনিয়াতে কী হচ্ছে কী দুর্নীতি হচ্ছে ভালো কিছু খবর পাবেন না আপনি যে হ্যাঁ ভালো হলো কিছু কিছু খবর আছে যে বলে যে হ্যাঁ ভালো হলো আরও অনেক দুর্নীতিতে ভরা আছে এই দুনিয়াতে আর কি আর বলা যায় তো এটাই আমি আর কি প্রথম প্রথম সম্পর্কে বলতে চাই